আমি যখন বাইরে যাই তখন গাছপালার যত্ন নেওয়ার জন্য বিশেষ কেউ বাড়িতে থাকেন না গাছের যত্ন নিতে হয় তখনই যখন গাছগুলি চারা গাছ থাকে যখন ছোটো থাকে তখন গাছের সঠিকভাবে যত্ন নিলেই গাছগুলি বেড়ে ওঠার পরে সেই মতো যত্ন না নিলেও গাছগুলি ধীরে ধরে ঠিকই বেড়ে উঠতে পারে নিজের ক্ষমতাতেই সেই জন্য যখন ছোটো গাছগুলি থাকে তখন গাছগুলি আমি টবের মধ্যে লাগিয়ে রাখি যখন আমাকে দীর্ঘদিনের জন্য বাইরে যেতে হয় তখন আমি জল দেওয়ার জন্য একজনকে বলে রাখি সে নিয়মিত জল দিয়ে দেয় অথবা একটি পাত্রের মধ্যে আমি জল দিয়ে রাখি এবং সেই পাত্রটিতে একটি ছোটো ছিদ্র করে রাখি সেই ছিদ্র দ্বারা ঝিরিঝিরিভাবে জল সবসময় পড়তে থাকে এবং ছিদ্রটি এতটাই ছোটো হয় যে কোনো রকমভাবে যে টবটিতে জল আছে গাছ আছে সেই টবটি কোনো মতেই ভর্তি হবে না এইভাবেই জল গাছে জল দেওয়ার ব্যবস্থা আমি করে যাই তাছাড়া গাছটির যে যত্ন নেওয়ার ব্যাপার গাছ তো রোদে শুকিয়ে যেতেই পারে গাছটিকে আমি একটি পশ্চিম দিকের আমার বাড়িতে জানালা রয়েছে সে জানালার দিকে গাছগুলিকে আমি রেখে দিয়ে যাই সেই জানালায় রাখার নির্দিষ্ট একটি কারণ রয়েছে সেই জানালায় রাখার কারণ হচ্ছে গাছ অতিরিক্ত শুধুমাত্র রোদ পেলেই গাছ শুকিয়ে যাবে যদি না ছায়া পায় তখন গাছটি অবশ্যই শুকিয়ে যাবে এবং মারা যাবে সেই জন্য পশ্চিম দিকের জানালায় রাখার কারণে দিনের যখন সূর্য ওঠে তখন সকালের কড়কড়ে রোদটি গাছটার মধ্যে পড়ে না সেই কারণে গাছটি শুকিয়ে যায় না এবং নির্দিষ্ট সময়ে জল পাওয়ার কারণে গাছটা শুকোয় না বিকেলের দিকে হালকা মৃদু রোদটা যখন থাকে পশ্চিম দিকে যখন সূর্যটা প্রায় ঘুরে যায় তখন সূর্যের আলো গাছের মধ্যে পড়ে যার ফলে সূর্যালোক না পড়ার পরে ক্লোরোফিল তৈরি না হলেও গাছটি দীর্ঘ দিন বেঁচে থাকতে পারে গাছটি অত সহজে শুকিয়ে যায় না এবং গাছটির যত্ন নেওয়ার জন্য আমি একজন মালীকে বলে যাই সে প্রত্যেক দিন এসে জানালার দিক থেকে যখন দেখে গাছটি জল দেওয়ার প্রয়োজন হয়েছে আমার দেওয়া জলটি ফুরিয়ে গিয়েছে তখন সে জল দিয়ে দেয় এইভাবে যে আমি আমার গাছের যত্ন নিই যখন দীর্ঘ দিনের জন্য আমি বাইরে